হ্যালো আমি একটা এনজিও সংস্থা থেকে বলছি আর আমাদের এখানে একটা কাজ এসছে আপনি যদি কাজটার ব্যাপারে শুনে করতে রাজি হন তাহলে আমি আপনাকে কিছু বলতে পারি

তো আমাদের এখানে কাজ এসছে যেটি হলো অনলাইন কাজ গুগল অ্যাপের কাজে লাগে এটা হচ্ছে বাংলা অনলাইন ডাটা এন্ট্রি আগে তো গুগলের সব ইংরাজিতেই হতো এখন এটিকে বাংলায় আমরা রেকর্ড করবো যার মধ্যে কোনো ইংরাজি থাকবে না এবং তুমি তোমার মতো সহজ ভাষায় এটা বলতে পারবে যদি একদিন এসে ব্যাপারটা একটু দেখে যেতেন বা কেমন জিনিসটা একটু বুঝতেন তাহলে খুব ভালো হতো এতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কারণ এই কথাটা স্পষ্টভাবে বলতে হবে হয়তো একজন খুব কম শিক্ষাগত যোগ্যতার মানুষ এসছে যে উচ্চারণ করতেই পারলো না যে কথাটা বলছি সে কথাটা হয়তো বুঝতেই পারলো না সেরকম হলে তো হবে না শিক্ষাগত যোগ্যতা অন্তত কথা বলার মতো চাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেরকম হলে খুব ভালো হয় হ্যাঁ পারিশ্রমিক তো আছেই তার সঙ্গে আপনার আমার মনে হয় জ্ঞানটাও খুব বেড়ে উঠবে তার কারণ হলো আমরা তো নানান ধরণের কাজ করি আর এই সমস্ত যে কাজ করছি এসে দেখছি যে গুগল যে প্রশ্নগুলো করছে তাতে আমাদের কথাবার্তার মাধ্যম খুব এগিয়ে চলেছে আমরা কথা বলতে ভয় পেতাম কিন্তু এখন এই কাজ করার পরে এখন কথা বলার উৎসাহ প্রচুর বেড়ে উঠেছে হ্যাঁ সময় হয়তো খুব একটা বলুন সময়টা তো কাজের ব্যাপার এটাতে খুব একটা সময় লাগে তা নয় কিন্তু মানুষকে বোঝাতে তুমি যে কাজটা করবে তোমাকে যে বুঝিয়ে কাজটা করাতে হবে সে বুঝে বলতে তো একটু সময় লাগবে তাহলে আপনার কাজটা হয়তো খুবই অল্প সময়ের সেটা বুঝিয়ে করাতে হয়তো তার বেশী দ্বিগুণ বা তিনগুণ সময় লাগতে পারে অতএব তুমি যেহেতু আসবে একটু হাতে সময় নিয়েই আসতে হবে যেহেতু একটু বাড়তি কাজ করতে ইচ্ছুক আছ একটু কষ্ট করেই করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মঙ্গলবার দিন সকাল দশটার সময় চলে এসো ঠিক আছে আপনি নিয়ে আসুন আগে আপনি নিজে দেখে যান গিয়ে তাহলে বলবেন তারা যদি আগ্রহী থাকে অবশ্যই আপনি নিয়ে আসবেন